আমি সি টু রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানে কিছু খাবারের পদ নিয়ে একটু অভিজ্ঞতা খাবারের পদের অর্ডার নিয়ে একটু অভিজ্ঞতা শেয়ার করতে চাই গিয়ে প্রথমে জায়গা দেখেনি এবং জায়গা দেখার পর তারপরে সেখানে খাবার অর্ডার করি এবং খাবার অর্ডার করার মাঝে মনে হয় যে কোল্ড ড্রিঙ্কস কিছু লাগবে তাতে পানীয় জলের কিছু ব্যবস্থা করা উচিত তাই আমি একজন ইয়েকে ডেকে বলি যে আমাকে কিছু কোল্ড ড্রিঙ্কস এবং বাটার মিল্ক একটু আমার পানীয় জল হিসাবে একটু যোগ করে দিতে এবং তার সঙ্গে মিনারেল ওয়াটারও যোগ করে দি যেটা একটু ঠান্ডা হওয়া উচিত অবশ্যই তো আমাকে এইগুলো যোগ করে দিন এবং আমার যা বিল আসে সেই বিলটা আমাকে ফাইনাল বলুন আমি তারপর সেটা পেড করে দেব